হ্যালো

এই তো আমি থেকে বলছি শম্পা মন্ডল শম্পা মন্ডল বলছি ওই যে আমার একটা কেবেল কেবের সমস্যা আছে তাই আমি ফোন করছি তোমাকে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে আমা আমাকে একজন হুমকি দিয়েছে বলছে তোমাকে আমি তুলে নিয়ে যাবো এই সব এই সব হুমকি দিচ্ছে এর আগে অনেকবার ফোন করেছে না না ওই তো চার পাঁচ দিন ফোন করেছে বলছে আপ আমাকে বলছে যে তোমাকে আমি তুলে নিয়ে যাবো তুমি আমি আমাকে এই সব বলছে তো তোমাকে তুলে নিয়ে যাবো তোমাকে কোথায় নিয়ে যাবো জানি না এই সব বলছে হ্যাঁ হ্যাঁ রাখছি